আমাদের এখানে মূলত এঁটেল মাটি দোঁআঁশ মাটির মিশ্রণ যে সমস্ত মাটিতে আমরা সবজি চাষ করি আলাদা করে সবজির জন্য আলাদা মাটি তো তৈরি করা সম্ভব নয় এগুলো প্রচুর সবজি চাষ হয় আমাদের এখানে ওই সমস্ত মাটিতে বিভিন্ন রকম সার যেরকম দশ ছাব্বিশ আছে এনবিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তাছাড়া ডিএপি আছে ইউরিয়া সার দিয়ে আমরা মোটা মোটামুটি রাসায়নিক সার ব্যবহার করে সবজিটা চাষ করি প্রচুর পরিমাণে সবজি চাষ হয় জৈব সার দিয়ে চাষ করা সব সময় সম্ভব হয় না ওই জন্য আমরা সবজি চাষের জন্যে বা ধান চাষের জন্যে আমরা রাসয়নিক সার ব্যবহার করি এছাড়াও যে সমস্ত সার সবজি আমাদের এ সবজি বাদে যে সমস্ত ফুল গাছ শখের বসে যে সমস্ত আমরা গাছপালা চাষ করি তার জন্য আলাদা করে মাটি তৈরি কোত্তে হয় যেরকম শখের বসে হ্যাঁ বিভিন্ন রকম ফলের গাছ যদি লাগানো হয় তার জন্য গোড়ার থেকে মাটি কেটে তুলে ফেলে দিয়ে হ্যাঁ তাতে আলাদা করে মাটি তৈরি করতে হয় মিশ্রণ যেরকম কিছু পরিমাণ মাটি থাকে কিছু পরিমাণ গোবর সার থাকে কিছু পরিমাণ অন্যান্য সার টার দিয়ে বা পচা নাড়া টারা দিয়ে মাটিটাকে নরম করে বা উপযুক্ত উপযোগী করে গাছটা লাগানোর উপযোগী করে এরমভাবে আমরা ফলের গাছ টাছ গুলো লাগাই ফুল গাছ টাছ গুলো লাগাই